আপনাদের এজেন্সি থেকে আমি যেই ক্যাবটি বুক করেছিলাম সেই ক্যাবটি কিন্তু একেবারে অপরিষ্কার ছিলো আমি কিন্তু ফিডব্যাক অপরিষ্কার হিসাবেই দেবো কোভিডের সময় এখন যে রোগটি আমাদের দেশে এসে পৌঁছেছে এতে মানুষকে ছুলে বা হাঁচলে কাশলে এই সমস্যা এই রোগটির কবলে পড়তে হচ্ছে এটি একটি মরণ ব্যাধি রোগ এই সময় আমাদের প্রত্যেককে ঘরের মধ্যে বদ্ধ অবস্থায় থাকতে হচ্ছে কিন্তু আমাদের খুব জরুরি ও দরকারে আমাদেরকে ফাঁকে যেতে হলো মাস্ক পরে যেতে হচ্ছে কিন্তু ড্রাইভারের মুখে কোনো মাস্ক ছিলো না এবং ড্রাইভারের যে সিটটা ছিলো সেটা প্রচণ্ড নোংরা অস্বাস্থ্যকর এই ক্যাবটা নিয়ে আমাদের খুব ক্ষতি হয়েছে আমি তাই আশা করছি এই মহামারীর কবলের হাত থেকে বাঁচতে আমরা প্রত্যেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে জিনিসপত্র ব্যবহার করি করছি যেরকম আপনারাও করুন এবং ড্রাইভারের সিটটি বদলে পরিষ্কার একটি সিটের ব্যবস্থা করুন এবং ড্রাইভারদের বলুন যাতে মাস্ক পরে মুখে যাত্রীদের পরিবহনে নিয়ে যায় এবং নিয়ে আসে পরিচ্ছন্নতা বজায় রাখতে বলুন তাহলে আমরাও এই রোগের হাত থেকে নিরাপদ পাবো